হ্যালো আপনি কত দূর আছেন ও দশ পনেরো মিনিট লাগবে ওকে আপনাকে আমি রাস্তাটা বলে দিই আপনি দেখুন আপনার ডান দিকে হয়তো একটা গলি গেছে গলির মুখে যেখানে ধাক্কা খাচ্ছেন একটা ব্ল্যাক কালারের গেট আছে তার ঠিক উল্টো দিকেই দেখুন একটা ইওলো কালারের একটা অ্যাপার্টমেন্ট আছে তার দোতলাতে আ আপনি চলে আসুন আপনি যদি কোনো অসুবিধা হয় আমাকে কল করবেন তাহলে রাখছি এখন